আমার প্রিয় রেসিপি খাবার হচ্ছে বিরিয়ানি যেমন ধরুন ওতে বিরিয়ানিতে অনেক রকম চাল চাল লাগে আলু লাগে মাংস লাগে সের মধ্যে ভালো রকম মশলা লাগে যে মশলাগুলো থাকে এবং গন্ধ যেন অনেক কিছু মশলা লাগে দই লাগে খোয়া লাগে অনেক কিছু তাই জন্য এই বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এটি আমার খুব পছন্দ এই খাবার এই খাবার বলতে দেরাদুন চাল লাগে আলু পেঁয়াজ তেল অনেক কিছু এগুলো খাবারটা খেলে খুব সুস্বাদু মুখে দিলেই খুব ভালো লাগে খেতে এই খাবারটা এই খাবারটা আমার খুব খেতে সুস্বাদু আর এই খাবারে আপনার খুব বেশি রকম হাবি জাবি থাকে না খুব ফ্রেস আর কি মুখে দিলেই খুব টেস্টি লাগে এইসব খাবার খুব ভালো লাগে আমাদের এখানকার খুবই সুস্বাদু ভালো রান্না করে এই খাবার খেলে খুব খেতে খুব সুন্দর এই তাই জন্য আমি খাবারটা আমি পছন্দ করি